আমার ফটোগ্রাফি অন্যদের থেকে অনেক আলাদা যেমন আমি কোথাও ফটো তুলতে গেলে বা কোথাও ঘুরতে যদি যাই তাহলে আমাদের ফটো তোলার সময় সেখানে সেখানকার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেন ভালো হ আছে পছনের ব্যাকগ্রাউন্ড দেখে ফটো তুলিয়ে তারপরে আমার ফটো তোলার পস আলাদা সব কিছুই আলাদা থাকে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় সেখানে বিভিন্ন রকমের ফটো তুলি সেখানে নানা রকমের সব জায়গায় জায়গায় ফোটো তুলতে থাকি ত অন্যদের থেকে আমার আলাদা এটা হয়ে গেল আমরা যে যাই ফোটো তুলতে যেই জায়গাটা যায় পিছনে ব্যাকগ্রাউন্ডটাও ভালো চায় পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেও ফটো তুলি তারপর সেই ফটোগুলাকে ফটোগ্রাফি সে আলাদা আমার নিজের খুশিতে আমি ফটো তুলি আমার নিজের ইচ্ছাই যেখানে সেখানে ফটো তুলি আমি আমার যেখানে ইচ্ছা করি সেখানেই আমি ফটো তুলিতে যাই আমার যে কোনো জায়গায় আমি ফটো তুলি এবং পাহাড়ে যদি কোথাও কোনো জায়গায় পাহাড়ে ঘুরতে যাই তাহলে পাহাড়ের পাহাড়ের ওপর থ পিছনেনের ভালো আসে সেখানে ফটো তুলি অন্যদের ফটো তোলার ধারণ আলাদা থাকে আমারও আমার আমারও আমারও ফটো তোলার ধারণ আলাদাই অনেকটাই তেমন আর আর বলে কিছু নাইগুলো সব আলাদাই থাকে আমার ফটো তোলার ধারণা ধারণাগুলো আমাদের